আমার পরিবার এবং বন্ধু বান্ধবের সঙ্গে বলতে পারি আমাদের পরিবারে চারজন রয়েছে আমরা দুই ভাই এবং বাবা মা রয়েছে এবং তারপরে আমার বন্ধু বান্ধব রয়েছে দু তিনজন যারা আমার সঙ্গে ছোটোবেলা থেকেই পড়াশোনা করছে এবং অনেকের সঙ্গে টেন থেকেও পরিচয় হয়েছে এবং ছোটোবেলা থেকে আমার বন্ধু বলতে অনেকজন ছিল দেড়শো দুশো জনও বলা যায় কিন্তু একে একে সবার নাম তো আমার মনে নাই কারণ সবাই আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে গেছে প্লাস প্রতিটি ফোরে যারা পাস করতে পারেনি তারা হয়তো আমাদের সঙ্গে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে চলে গেছে এখন আমার সঙ্গে মোটামুটি দু থেকে তিনজন বা খুব বেশি হলে আমরা চারজন হচ্ছি আমরা বন্ধু যারা এক সঙ্গে খুব ঘোরাফেরা করি এক সঙ্গে তেমন তারা তাদের নিজস্ব মানে স্ট্রিমে পড়াশোনা করছে কেউ হয়তো কমার্সে পড়ছে কেউ সায়েন্সে পড়ছে কেউ মেডিকেল লাইনে পড়ছে তারা আলাদা আলাদা নিজের নিজের জীবন ব্যবহার্য করে নিয়েছে নিজের নিজের মানে ভাগ্য ইয়ে করার জন্য এবং তারা হয়তো খুব ভালোভাবেই উন্নতি করতে পারবে এটা আমি আশা রাখতে পারি